হুম হ্যালো বলেন আমার দোকানে পেয়ারা আছে কমলালেবু আছে আপেল আছে আপেল আছে নাশপাতি আছে হ্যাঁ রাখছি কোন ফল বলেন মৌসম্বি তো ষাট টাকা কেজি কতটা লাগবে হুম ঠিক আছে আর কিছু লাগবে লেবু বললাম আপেল বললাম কতোটা ও হুম ঠিক আছে দিয়ে দিচ্ছি পেমেন্ট ফোন পে করেন ফোন পে গুগল পে যেটা ইচ্ছা আপনার করে দিন হুম ঠিক আছে ওকে